হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ বলুন হ্যাঁ ম্যাম বলুন

হ্যাঁ বলেছে

হ্যাঁ ম্যাম নিশ্চয়ই যাবো ম্যাম বলছি এটার জন্য কোন ফি টি লাগবে না তো হুম হুম হ্যাঁ ম্যাম হ্যাঁ ম্যাম নিশ্চয়ই পাঁচশো হ্যাঁ ম্যাম হুম হ্যাঁ ম্যাম নিশ্চয়ই করবো হ্যাঁ হুম হুম ম্যাম বলছি খাওয়া দাওয়ার ব্যবস্থা কেমন কী ও হ্যাঁ ম্যাম ঠিক আছে হ্যাঁ ওয়েলকাম ম্যাম হ্যাঁ ম্যাম আচ্ছা